হুম কে বলছেন হ্যাঁ হ্যাঁ বলুন

মানে আপনি যখন প্রথম লাগিয়েছিলেন তখনও কি খুবই আস্তে উঠত বলছি আমাদের দোকান থেকে কি আপনি মোটর নিয়ে গেছিলেন ও মানে এই প্রবলেমটা হচ্ছে আপনি বলছেন এবার আমরা সারাতে যাব সেই জন্য তাই তো হুম ঠিক আছে তো কোনখানে মানে জায়গাটা একটু বললে ভালো হতো আমাদের যেতে সুবিধা হতো হুম হুম হুম ও তমলুক বাস স্ট্যান্ডের পিছনে ঠিক আছে আমরা চলে যাব ওখানে আর আর কী খারাপ হয়েছে মোটর ছাড়াও হুম হুম হুম পাখাটির কীরকম প্রবলেম হচ্ছিল হ্যাঁ হ্যাঁ তার মানে কয়েলটা খারাপ হয়েছে আর মোটরটি ওই যে মানে যাবতীয় যা খরচ হয়েছে মানে খারাপ হয়েছে সেগুলো একটু সবকিছু বলে দিন তাহলে একবারে সবকিছু নিয়ে গিয়ে সারিয়ে নিয়ে চলে আসতাম বলছি ওই সাবমার্সিবল আর কি কিছু খারাপ হয়েছে সিলিং ফ্যান তো না টেবিল ও দেখো এবারে দুরকম মোটর আছে এবারে আপনি যে রকমটা নেবেন একটা আছে দশ হাজারের আরেকটা আছে আট হাজারের এবারে আপনি কোনটা নেবেন আপনি এবারে ভেবে দেখুন তবে আমার মনে হয় দামিটা নিলেই ভালো হয় তাহলে একটু সেটা বেশিদিন চলবে বা বেশি টেকসই যেমন ওই দশ হাজারেরটা এবারে আপনার ব্যাপার আপনি কোনটি নেবেন এবারে নতুন মোটরের দাম বললাম আমি এবারে মোটরটা সারানো বলতে এবারে সেই মতো দেখতে হবে আমাকে গিয়ে সেখানে মোটরটা তুলে দেখব যদি সারানোর মতো হয় তাহলে কেন সারাব না তাহলে কম খরচে হয়ে যাবে তিন চার হাজার টাকায় তাহলে অবশ্যই সারিয়ে দেবো আর যদি সারানোর মতো না হয় তাহলে দাদা আমি কিছু করতে পারব না আপনাকে নতুনই নিতে হবে এবারে আমি এটা বলছি না যে আমার কাছেই নিতে হবে আপনি এবারে অন্য কোথাও নিতে পারেন সব জায়গাতেই একই দাম হয়তো আমার আমি যে রেটটা বলছি তার থেকে হয়তো বেশি নেবে হুম হুম হুম ঠিক আছে তাহলে গিয়েই সব দেখব আর সব কিছু নিয়ে যাব তো তাহলে কালকেই যাব কারণ আজকে তো আর যেতে পারব না আজকে একটু সমস্যা আছে আমার অন্য জায়গায় কাজ আছে তাহলে কালকে যাব বুঝেছেন কাল হুম হুম হুম কালকে ওই সাড়ে নটার দিকে যাব হুম হুম ঠিক আছে রাখছি এখন কাজে আছি